ভারতের চাকরির বাজার এখন মন্দা অবস্থায় বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে বিশেষ করে সরকারি চাকরি নেই বললেই চলে যা কিছু চাকরি আছে তা বেসরকারি সংস্থায় তাই সরকারকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে বিভিন্ন কলকারখানা খুলতে হবে উদ্যোগ নিতে হবে যাতে বিভিন্ন সরকারি চাকরি তৈরি করা যায়